হ্যালো নমস্কার আমি অনিমেষ ট্র্যাভেল এজেন্ট থেকে বলছি বলুন কী বলতে পারি হ্যাঁ বলুন আমাদের এজেন্সি থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয় আমার গাড়ি হচ্ছে প্রত্যেক মাসে একবার কিংবা দুবার করে ছাড়া হয় যেই মাসে যে রকম ট্র্যাভেলার হয় আর কি এই মাসের পনেরো তারিখ করে একটা গাড়ি ছাড়া হবে এবার দার্জিলিং যাওয়া হচ্ছে একা গেলে এই ট্যুরটা হচ্ছে চার দিনের ট্যুর প্রায় দশ হাজার টাকার মতো খরচা পড়বে একেকজনের সব খাওয়া থাকা যাওয়া আসা সমস্ত রকম একদম আমাদের বাজেটের মধ্যে ঘোরার জায়গা জায়গাগুলো আছে ওগুলো দার্জিলিং টাইগার হিল যেটা রয়েছে ওইটা আছে তারপরে বাতাসিয়া লুপ ঘুম স্টেশনটা এইগুলো সব আমাদের ট্রিপের মধ্যেই আছে আর কি এগুলো জায়গাগুলো আমরা এমনিতেই ঘুরিয়ে দেখাব আপনাদেরকে না এক্সট্রা খরচা হবে না খাওয়া দাওয়া আপনাদের জন্য আমাদের কাছ থেকেই ব্যবস্থা করা হবে প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্ট থাকবে প্রথমে তারপরে হচ্ছে দুপুরের দিক করে লাঞ্চ হবে তারপরে সন্ধ্যার দিক করে একটা ছোটো টিফিন দেওয়া হবে তারপর রাত্রের খাবার রাত্রে এবার যে যেমন খেতে চাইবেন কেউ ভাত খেতে চাইলে ভাত খেতে পারেন অথবা রুটি খেতে চাইলে রুটির ব্যবস্থাও করা হবে

অনলাইনে বুক করতে হবে আপনার ডিটেলসটা পাঠিয়ে দেবেন আর হচ্ছে আধার কার্ডের একটা পাঠিয়ে ছবি পাঠাবেন আর অ্যাডভান্স কিছু টাকা পেমেন্ট করতে হবে তাহলেই হয়ে যাবে হ্যাঁ আমাদের ট্র্যাভেল এজেন্ট থাকবে সেখানে অসুবিধা কিছু হবে না সে আপনাদেরকে সমস্ত জায়গাটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হোটেলের ব্যবস্থা করা হয়েছে থাকার জন্য ঠিক আছে অনলাইন পেমেন্টটা পুরো টাকা এখন করতে হবে না আপনি এখন পাঁচ হাজার টাকা পেমেন্ট করলেই হবে

হ্যাঁ ধন্যবাদ